ব্যাগটার চেনগুলো খুবই খারাপ খুব তাড়াতাড়ি চেন কেটে যাচ্ছে এবং হাতলের কাছে যে ফিতেগুলা থাকে সেই ফিতেগুলো থেকে দড়ি বেরোচ্ছে সুতো বেরোচ্ছে